আমার এলাকায় বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে যেমন বৎসরের প্রথমে

লক্ষ্মী পূজা সরস্বতী পূজা কালী পূজা হরি পূজা দুর্গা পূজা বনবিবি পূজা এই সমস্ত পূজা অনুষ্ঠিত হয় এখানে সর্ব ধর্ম মিলে আমরা সেই পূজাগুলো উপভোগ করি আমার বাড়ির পাশাপাশি যেসমস্ত পূজা মণ্ডপ আছে আমরা সবাই সদস্যরা একত্রিত হয়ে গ্রামের কালেকশান নিজেরা অর্থ দান করে এবং দুর্গা পূজার জন্যে যে রাজ্যের সামান্য সাহায্য পাই তা দিয়ে আমরা অনুষ্ঠানটাকে চালাতে সামর্থ্য হই এবং প্রচুর মানুষ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন